আমার সকাল শুরু হয় ঘুম থেকে ওঠার পর আমি নিজের যে কাজকর্ম থাকে সেই কাজকর্ম সেরে আমার ছেলেকে নিয়ে আমি সময় দিই আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় এবং তাকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আমি সেখানে তার অপেক্ষায় থাকি স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে তাকে নিয়ে যথারীতি ফিরে আসি ফিরে আসার পর আমার যে বাড়ির যে কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো সারার পর তাকে আমি স্নান করাই স্নান করিয়ে আবার খেলাধুলা করতে যাই খেলাধুলা করার পর আমি আমার রান্না বান্না টুকিটাকি বাড়ির যে কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো সারি কাজকর্ম সারার পর যে অবসর সময় পাই সেই সময়টা আমি আমার নিজেকে নিয়ে থাকি যেমন আমি কিছু আঁকতে কিছু গান শুনতে এগুলো আমি পছন্দ করি আঁকার নানারকম প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনে হয় এটা আঁকা আমার প্রয়োজন তখনই আমার হাতে রঙ তুলি নিয়ে আমি আঁকি এবং আমি আমার যে বাড়ি ঘর নিজেই গোছাই ঘর গোছানোর পর চারদিক সাজানো গোছানো এটা আমার খুব পছন্দের বিষয় তার সাথে আরেকটা সময় থাকে আমি অবসর সময় গান শুনতে খুব ভালোবাসি গানের মধ্যে দিয়ে নানারকম সাংসারিক সমস্যা সমস্ত কিছু ভুলে গানের মধ্যে মিলিয়ে থাকি তাছাড়াও তারপর যে সময় থাকে সে সময়তে আমি খুব ঘুমোতে ভালোবাসি এই এই সমস্তকিছু নিয়ে আমার জীবন এবং সবাইকে নিয়ে থাকতে আমি সবচেয়ে বেশী ভালোবাসি এই ভালোবাসার জন্যই আমার মনে হয় জীবনে আনন্দটাই সমস্ত কিছু আনন্দ না থাকলে কোনো কিছু উপভোগ করা যায় না ভালোভাবে বাঁচতে হলে আনন্দ আর ভালোলাগা এ দুটি জিনিস দরকার এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে তাই আমি আমার নিজের নিয়মমতো সমস্ত কাজ নিয়ম অনুযায়ী করে এবং ছেলেকেও দেখাশোনা করি তার সাথে সাথে বাইরেরও টুকি টাকি কাজকর্ম করে থাকি